আমি আমার মাতৃভাষা অর্থাৎ বাংলার চেয়ে অন্য ভাষায় একটি বই পড়েছি সেটি অনুবাদিত সে ক্ষেত্রে আমার অভিজ্ঞতা ছিল যে বাংলা ভাষায় আমি যতটা সহজ ভেবে ব্যাপারটা বুঝতে পেরেছিলাম বা বিষয়বস্তু সম্বন্ধে বুঝতে পেরেছিলাম অনুবাদের ক্ষেত্রে সেটা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছিল আমার পক্ষে অনুবাদ করা সম্পর্কে আমার মতামত আমার ব্যক্তিগত মতামত যদি বলা হয় তাহলে বলব যিনি অনুবাদ করছেন অর্থাৎ অনুবাদক তিনি যে ভাষায় অনুবাদ করছেন সেই ভাষার প্রতি তার দক্ষতা থাকা উচিত যার ফলে তিনি মানুষের কাছে বিষয়টি বোধগম্য করতে সহজ করে তোলেন এবং তার সে ক্ষেত্রে অনুবাদের মানও বিচার হয় আমার মাতৃভাষায় রচিত অর্থাৎ বাংলা ভাষায় রচিত একটি বইয়ের কথা বলতেই হয় যেটি বিশ্বের প্রত্যেকের পড়া উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক